গ্রাম অঞ্চলের তরুণরা তাদের জীবন সঙ্গী পেতে একটু সমস্যা হয় কারণ এখন বেশি অংশ মানুষ শহরমুখী হচ্ছে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে তাই সেই সূত্রেই কোনো মেয়ে তার বাবা মা চাইছে যে গ্রামে না রেখে আমরা শহরে গিয়ে একটু পড়াশোনা করাবো সেই জন্যই গ্রাম অঞ্চলের এক তরুণদের একটু জীবনসঙ্গী পেতে একটু সমস্যা হচ্ছে শহরের বসতি স্থাপনে বেশি পছন্দ করে মানুষ শহরে আসলে অনেক কিছু শেখার সুযোগ সুবিধা আছে সেজন্য সবাই এখন শহরমুখী হচ্ছে